হ্যাঁ কে ও হ্যাঁ বলুন দিদি

আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ছাড় দেবো বলতে দেখুন এই বই খাতার ওপর তো আর ছাড় দেওয়া যায় না আর আপনি যেহেতু এত কিছু এক সাথে নিচ্ছেন আমি চেষ্টা করবো আপনাকে দশ শতাংশ ছাড় দেওয়ার

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি কি আসবেন এই আমার দোকান ধরুন এই সকাল নটা থেকে এই দুপুর তিনটে পর্যন্ত আপনি খোলা পাবেন

হ্যাঁ বাড়িতে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে কিন্তু আপনে হচ্ছে ঠিকানাটা তাহলে পাঠিয়ে দেবেন আপনি যদি কোনো কারণবশত আসতে না পারেন আমি চেষ্টা করবো বাড়িতে পৌঁছে দেওয়ার

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি জানিয়ে দেবেন তাহলেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখলাম